আমার সঙ্গে বা সাথে সম্প্রতিক একটি স্মরণীয় বা আকর্ষণীয় গল্প আছে আমি আমি আগেই বলেছি যে আমি একবার সমুদ্রে ঘুরতে গিয়ে একটা ঝিনুক পেয়ে ঝিনুক কুড়িয়ে পেয়েছিলাম আর সেই ঝিনুকের মধ্যে একটি মুদ্রা মুক্তা পেয়েছিলাম এটাই আমার সংগ্রহের সাথে সাম্প্রতিক একটি স্মরণীয় বা আকর্ষণীয় গল্প এটাই আমার জীবনের প্রথম শিলা সাম্প্রতিক একটি সম্পদ হয়ে স্মরণীয় গল্প